আমি আমার বাগানে গাছ লাগার জন্য বিভিন্ন উৎস ব্যবহার করে থাকি যেমন অনেক সময় দোকান থেকে আমি বিভিন্ন রকমের বীজ কিনে আনি সেই বীজ লাগানোর জন্য প্রথমে মাটিকে আমি তৈরি করে নিই মাটিকে তৈরি করার জন্য জল দিয়ে মাটিকে প্রথমে নরম করতে হবে তারপর কোনো কিছুর সাহায্যে মাটিকে ভালো করে কুপিয়ে নিতে হবে সে কোপানো জায়গায় বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকি বেশিরভাগ সময় আমি গোবর সারটাই ব্যবহার করি সেই গোবর সার দিয়ে জায়গাটা আমি তিন থেকে চার দিন রেখে দি তারপর যে বীজগুলো আমি কিনে এনেছিলাম সেই বীজগুলো জলের মধ্যে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পর সেই ভেজানো বীজগুলো আমি ওই সার দিয়ে তৈরি করে রাখা মাটিটার মধ্যে দিয়ে চাপা দিয়ে দি কিছুদিন পর দেখা যায় সেই মাটি থেকে গাছ আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে ছোটো ছোটো চারাগাছ প্রথমে সৃষ্টি হয় তারপর সেখান থেকে ধীরে ধীরে বড়ো গাছে পরিণত হয় এছাড়াও অনেক সময় যে সব গাছের ডালপালা থেকে গাছ তৈরি হয় সেভাবেও আমি গাছ বপণ করি অনেক গাছ যখন অনেকটা পরিমাণে বেড়ে যায় এবং তার ডালপালাগুলো অনেকটা জায়গা ঘিরে থাকে তখন আমি সেই ডালগুলো কাটি ডালগুলো কেটে শুধু শুধু সেগুলোকে ফেলে দিই না বাগানের কোনো জায়গায় বা আমরা বাড়ির আশেপাশে যদি কোনো ফাঁকা জায়গা থাকে আমি সেই জায়গায় গিয়ে সেই ডালগুলোকে পুঁতে দিই তার ফলে সেখান থেকে গাছগুলো সৃষ্টি হয় এবং ডালপালাগুলো নষ্ট হয় না এটা করলে যে গাছের ক্ষতি হচ্ছিলো সেটা অনেকটা অংশ কমে যায় এবং নতুন নতুন গাছের সৃষ্টি হয়ে আমাদের পৃথিবী আরও সুন্দর হয় এবং যা প্রকৃতির ক্ষেত্রেও অনেকটা ভালো হয় গাছ লাগানোর ক্ষেত্রে বা বাগান তৈরি করার ক্ষেত্রে আমি এইসব উৎসগুলোই ব্যবহার করে থাকি